আমাদের ভারতবর্ষ বহু জাত জাতিদের দেশ এর মধ্যেই পশ্চিমবঙ্গ একটি রাজ্য সেখানেও বহু ধর্ম বহু ধর্মের মানুষ বসবাস করেন এখানে মূলত পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম শিখ জৈন বুদ্ধ সমস্ত ধরনের খ্রিষ্টান সমস্ত ধরনের ধর্মের ধর্মের মানুষরা এখানে থেকে থাকেন এবং তারা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে নিজেদের উৎসবে মেতে ওঠে যেমন এখানে মুসলমানদের ঈদ পালন ঈদ মহরম এইসব পালন করা হয় সেরকমই হিন্দুদের দুর্গাপুজো লক্ষ্মীপুজো কালীপুজো পালন করা হয় এবং খ্রিষ্টানদের গুড ফ্রাইডে যিশু খ্রিষ্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বরও পালন করা হয় আবার পয়লা জানুয়ারিও পালন করা হয় এরকমভাবে প্রতিটি বুদ্ধদের যেমন বুদ্ধপূর্ণিমা পালন করা হয়ে থাকে এবং এইরকমভাবে প্রতিটি উৎসবের মধ্যে আমাদের কোনো জাতি বা ধর্মের দিকে কোনোরকম ঝামেলা বা অশান্তি হয় না প্রতিটি মানুষ প্রতিটি মানুষের উৎসবে সহায়তা করেন এবং নিজেদের মধ্যে অটুট বন্ধুত্ব বজায় রেখেছে